বাচ্চারা আজকাল খেলে এমন কিছু নতুন গেম যেমন ভার্চুয়াল রিয়্যালিটি এবং অ্যাডভান্সড রিয়্যালিটি ভি আর এবং এ আর গেমগুলি শিশুদেরকে এমন জগতে নিয়ে যায় যে তারা কখনও কখনও বাস্তব জগতে অনুভব করতে পারে না এ ভি গেমগুলি শিশুদের তাদের কল্পনা ব্যবহার করতে এবং নতুন জিনিস শিখতে উৎসাহিত করতে পারে দুই মোবাইল গেম মোবাইল গেমগুলি বাচ্চাদের জন্য একটি জনপ্রিয় বিনোদন প্রকল্প এই গেমগুলি সহজেই অ্যাকসেস যোগ্য এবং খেলতে সহজ তিন অনলাইন গেম অনলাইন গেমগুলি বাচ্চাদেরকে অন্যান্য শিশুদের সাথে সংযুক্ত করতে সাহায্য করে এবং নতুন বন্ধু তৈরি করতে সাহায্য করে কিছু জনপ্রিয় অনলাইন গেম হলো মাইন ক্র্যাফট ফ্রি ফায়ার পাবজি ইত্যাদি সৃজনশীল গেম সৃজশীন গেমগুলি শিশুদের তাদের সৃজনশীলতা প্রকাশ করতে উৎসাহিত করে এই গেমগুলি শিশুদের তাদের নিজস্ব গল্প তৈরি করতে এবং আর তৈরি করতে সাহায্য করে